বর্তমানকালে যে সমস্ত নবজাতক শিশুরা জন্ম নিচ্ছে তাদের জন্য অবশ্যই স্বাস্থ্যসম্মত পরিবেশের প্রয়োজন এবং তারা অস্বাস্থ্যকর অবস্থার কারণে যাতে না অসুস্থ হয়ে পড়ে তার জন্য আমাদের বিভিন্ন রকমের ব্যবস্থা গ্রহণ করা উচিত যেমন নবজাতক শিশুরা তারা জলবায়ুর পরিবর্তন খুব সহজে মানিয়ে নিতে পারে না তার জন্য তাদের কাছে তাদের চারপাশের পরিবেশের তাপমাত্রা বিভিন্ন অবস্থার প্রতি আমাদের নজর রাখতে হবে তাদের কোনো রোগ হলে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে সঠিক ওষুধ সঠিক ইঞ্জেকশনের ব্যবস্থা আমাদের করতে হবে সর্বোপরি তার নবজাতক শিশুর মাকে আমাদের সুস্থ রাখতে হবে কেননা একজন মাই পারে একজন সদ্যোজাত শিশুকে সামলাতে সেই শিশুর কাছে তার মা ছাড়া আর কেউই তাকে সামলাতে পারে না এই কারণে আমরা নবজাতক শিশু এবং তার মা দুজনকেই আমাদের সুরক্ষিত রাখতে হবে কেননা নবজাতক শিশুরাই হচ্ছে ভবিষ্যতের কারিগর তাদের না বাঁচাতে পারলে আমরা ভবিষ্যতের সম্পদকে হারাতে বসব নবজাতক শিশুরা না বেড়ে উঠলে তারা ভবিষ্যতের সমস্ত কিছুই ব্যাহত হবে আমাদের এই গোটা বিশ্বই এক বড় অসুবিধার সম্মুখীন হবে এই কারণেই নবজাতক শিশুরা যাতে স্বাস্থ্যসম্মত পরিবেশ পায় এবং অসাস্থ্যকর অবস্থার কারণে অসুস্থ না হয়ে পড়ে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে